হ্যালো এটা কি ওলা বা উবের ক্যাব হ্যাঁ আমি আপনাদের ওখান থেকে একটা ক্যাব বুক করতে চাই আমি যাবো আপনার রাজারহাট থেকে টালিগঞ্জ ওখানে পাঁচই ফেব্রুয়ারিতে আমি যাবো সকাল দশটার সময় হ্যাঁ আপনাদের ক্যাব বুক করতে গেলে যদি কোনও নিয়ম থেকে থাকে তাহলে আপনি সেই নিয়মগুলো আমাকে বলুন আর যদি আপনি ক্যাবটা মানে নিয়ম না থাকে তাও আপনি আমাকে বলুন যদি আপনাদের ক্যাব বুক করতে গেলে আগে থেকে পেমেন্ট করতে হয় তাহলে বলুন আর যদি বলেন যে না আপনাকে আপনারা আমাকে পৌঁছে দিয়ে ওখানে গিয়ে পেমেন্ট নেবেন তাতেও আমি রাজি কিন্তু আমাকে ঠিক সময় মতন ঠিক জায়গা থেকে পিক আপটা করে নিয়ে যাবেন